কৃষির জন্য সরকার থেকে অনেক এখন সুযোগ সুবিধা করে দিচ্ছে সেটার জন্য না কিন্তু ঋণ মানুষের কাছে অনেক ঋণ তো শোধ করতে হয় কৃষির কৃষির কৃষিকাজের জন্য যেমন হল ধান চাষ করার সময় মানুষের অনেক অসুবিধা হয় সেই জন্য ধানের চাষের জন্য কিছু ঋণ পেলে সেইটা মানুষের গরীব চাষীদের পক্ষেও খুব ভালো হয় এতে গরীব চাষীদের উপকারও হয় কিন্তু ওই সামান্য ঋণে তো আর হয় না তখন তার জন্য মানুষের কি করতে হয় আরও একটু সুযোগ সুবিধা পেলে তাতে আরও মানুষের ভালো হয় এবং গরীব মানুষ তো তারা তার আরো আরোও অন্য কিছু চাষ করার সময় আলু আরে চাষ করার সময় এতে যেমন আরো ঋণ ঋণ পেলে তাতে এদের ও অনেক সুবিধে হয় ঋণের ঋনের সুদটা যাতে একটু কম হয় সেজন্য সরকারের কাছে মানে আরো আবেদন করলে এই জিনিসটা আরো ভালো হয়